হ্যাঁ বলছেন হ্যাঁ আমি হরি বলছি আমার বাড়ি হচ্ছে বর্ধমানের কাছে তো আমি থাকব না কিছুদিনের জন্য কিছু দিন বলতে অনেক দিনের জন্য আমার বাইরে একটি কাজ লেগেছে বাইরে কাজ লাগার জন্য আমি চলে যাবো এবং বাড়িতে বয়স্ক মা বাবা রয়েছে তো তার জন্য আপনি যদি একটু এসে দেখাশোনা করতে পারেন কারণ আমাদের একটা আয়ার প্রয়োজন আছে ঘরে ধরুন ঐ বয়স্ক মা বাবা এক ভাই থাকবে ভাই ভাই ধরুন দিনে কাজে চলে যাবে তো ভাই দেখতে পারবে না দিনের বেলায় তো হ্যাঁ আমি চাইছি হ্যাঁ যাতে ঐ আমাদের মা বাবা যাতে ঠিকঠাক থাকতে পারে বাইরে বেরিয়ে গেলেও কোনও অসুবিধা না হয় হ্যাঁ খাওয়ানো দাওয়ানোর সঙ্গে এই ঘরের দেখভালটা একটু করতে হবে ঘর মোছামুছি বাগানের কোনও কিছু কাজ থাকলে সেগুলো পর্যন্ত করতে হবে বিছানায় বাথরুম করে না একটু হয়ত বয়স্ক সেটা আপনাকে হয়ত ধরে নিয়ে যেতে হবে বাথরুম অবধি এবার বাইরের যে শাক সবজির বাজারটাও আপনাকে একটু করতে হবে সবজি বাজার হ্যাঁ আমাদের এখন বরাদ্দ রয়েছে দেখুন বারো হাজার টাকা মাসে বারো হাজার টাকা দিতে পারব হ্যাঁ আর সপ্তাহে একদিন হয়ত ছুটি নিতে পারবেন আপনার একদিন ছুটি প্রয়োজন হলে সপ্তাহে একদিন ছুটি পাবেন ওটা দুদিনে হয়তো পরে হবে কিন্তু এখন তো সম্ভব নয় এখন যেহেতু প্রথমে নিচ্ছি আপনাকে এ জন্য সপ্তাহে একদিনই ছুটি থাকুক দেব আর কী আর তার সঙ্গে যদি কোনও পুজো টুজোতে আপনার ঠিক আছে আপনার কথাটা আমি রাখলাম কিন্তু পুজোতে আপনাকে তার জন্য একটু হয়তো বোনাসও দেব যে আপনি কাজটা করেন পুজোতে তাই জন্যে আপনাকে বোনাসও দেওয়া হবে এমনকি যে ফেস্টিভ্যাল দিনগুলোতে যদি আপনি মানে সেদিনগুলোতে কাজ করেন তার জন্য আপনাকে আলাদা একটি ছুটিও দেওয়া হবে এবং তার সঙ্গে বোনাসও যোগ করা হবে আপনি বলুন কতক্ষণ থাকতে পারবেন আপনার ডিউটি আওয়ার্স কিন্তু হ্যাঁ ডিউটি আওয়ার্স কিন্তু অনেকক্ষণই থাকবে সকাল সাড়ে নটায় ঢুকতে হবে আর সন্ধ্যেবেলায় কিন্তু সন্ধ্যেবেলা নয় রাত সাড়ে আটটা করে আপনাকে যেতে হবে সে ঠিক আছে আমার কোনও অসুবিধা নেই এবার আমি ভাবছি আপনি যদি একটু টাইমটা দিতে পারেন আর কি যেহেতু একটু বয়স্কদের পরিবার তো মানে বয়স্ক মা বাবা রয়েছে এবার যদি একটু আপনি নিজের একটু টাইমটা একটু দিতে পারেন এখানে অন্যান্য জায়গায় যেখানে কাজ করেন সেখান থেকে এখানে একটু যদি দিতে পারেন মাইনে নিয়ে কোনও অসুবিধা হবে না আপনার আমি আপনাকে টাইম টু টাইমই পে করে দেব কিন্তু আপনি যদি একটু কেয়ারফুল ভাবে একটু করেন তাহলে হয়তো পরে আপনার মাইনেটা আমি বাড়িয়ে দেব আবার হ্যাঁ আপনি এক কাজ করুন না দাদা পরশু চলে আসুন ওখানে দেখা সাক্ষাৎ আরে পুরো কথা বাকি হয়ে যাবে আপনি দেখুন পরশু যদি আসতে পারেন

হ্যাঁ আমার বাড়ি হচ্ছে ওই বর্ধমান চলে আসবেন কাটোয়া রোডের ওখানে সেটা সোজা চলে যাচ্ছে একদম কাটোয়া রোড উঠছে তার আগে একটা ডানদিকে গলি আছে ঐ গলির ভেতর দিয়েই চলে আসবেন বড় করে লেখা থাকবে এসএন লেন রোড রোডের ধরে যে বাড়িটা সেখানেই আমার বাড়ি হ্যাঁ পরশুদিন আসুন ঠিক আছে সামনাসামনি কথা হবে